আমাদের কৃষি জমির পাশে একটি পোলট্রি ফার্ম আমাদের ছিল সেখানে আমরা মুরগি চাষ করি বা মুরগি পুষি মুরগি যখন বড়ো হয়ে যেত আমরা বাজারে বিক্রি করে দিতাম এবং মুরগিরা যে পায়খানা করতো সেই পায়খানাটা আমরা পরিষ্কার করে নিয়ে কৃষি জমি ছড়িয়ে দিতাম সেই কৃষিজমি এবার পায়খানাগুলো জৈব সার হিসাবে ব্যবহার কর করা হতো কৃষিজমি চাষ করলে ওই জমিতে চাষ করলে ভালো ফসল তৈরি হতো এবং ফসল ভীষণ ভীষণ ভালো উৎপাদন হতো তাতে আমাদের ফসল উৎপাদন খুব ভালো হতো